আমাদের নদিয়া জেলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত আর এখানকার যে সৌন্দর্য এতটাই সুন্দর যে সেটা অন্য কোনও এলাকায় এত সৌন্দর্য কোথাও নেই আর এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতেও অন্য জায়গার লোকেরা আসে তাই আমরা মনে করি যে আমাদের এই এলাকার মতো এত সুন্দর জায়গা আর কোথাও নেই আর আমাদের এই এলাকায় পরিদর্শন করার মতোও অনেক জায়গা রয়েছে যেইগুলো দেখে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আবার আমরা শুধু নয় বাইরের পর্যটকেরাও এসে আমাদের এইসব জায়গা দেখে তারাও অনেক অভিজ্ঞতা অর্জন করেছে আমাদের এলাকায় অনেক রকমের জিনিস রয়েছে যেমন নদী হ্রদ পর্বত মাঠ জলপ্রপাত বন এই সব জিনিসগুলো রয়েছে এর মধ্যেই আমার জানা সবথেকে বড়ো নদী হল ভাগীরথী ইচ্ছামতী জলঙ্গি এই সব নদীগুলো এতটাই বড় আর এতটাই সুন্দর যে এগুলো থেকে আমাদের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিস্তারিত হয় আর এই সৌন্দর্য দেখার জন্য অন্যান্য জেলা থেকে লোকজন আসে এখানকার সৌন্দর্য দেখতে আর অন্যান্য পর্যটকেরাও আসে আমাদের এই এলাকার সৌন্দর্য দেখার জন্য কারণ এত সুন্দর নদীর যে সৌন্দর্য সে সৌন্দর্যটা অন্যান্য নদীর মধ্যে তারা খুঁজে পায় না তাই আমি মনে করি আমাদের এই এলাকার সৌন্দর্যটা চারিদিকে ছড়িয়ে পড়ুক আর সমস্ত লোকেরা আরও বেশি করে আগত হও আমাদের এই এলাকার সৌন্দর্য দেখার জন্য তাই আমি মনে করি আমাদের এলাকা সবথেকে বেশি সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আমাদের এলাকা সবথেকে বড় বিখ্যাত